হ্যালো কে বলছেন আপনি কে বলছেন ও কতটা লাগবে আরে শুনুন আলুর কিন্তু দাম বেড়ে গেছে পিঁয়াজেরও দাম বেড়ে গেছে হ্যাঁ এখন আলু হয়েছে চল্লিশ টাকা আর পেঁয়াজ হয়েছে সত্তর টাকা আপনি হ্যাঁ কারণ পূজা সামনে তো পুজোর সময় এই পিঁয়াজ আলু দাম বেড়ে গেছে হ্যাঁ কতটা লাগবে আপনার বলুন আপনি কখন আসবেন হ্যাঁ কত পেঁয়াজ সোত সোত তাই তো পঞ্চাশ টাকাও হ্যাঁ পঞ্চাশ টাকাও বিক্রি করেছি ষাট টাকাও বিক্রি করেছি এখন সত্তর টাকা হয়ে গেছে ঠিক আছে আপনি আসুন না একটু কমিয়ে দেওয়া যাবে হ্যাঁ ক ক আচ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আসুন আমি মেপে আলাদা করে সরিয়ে রাখছি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ রায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ